আমার প্রিয় সিনেমা বলতে আমি একটা সিনেমা দেখেছিলাম বাংলা সিনেমা তার নাম হচ্ছে লাঠি কারণ এটা আমার এই জন্যেই পছন্দ যে ওখানে একটা শিক্ষক শিক্ষক কীভাবে নিজের এ প্রমাণ করেছিল এবার ওখান থেকে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে যদিও বা তো ওখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং জানতে পেরেছি আমার এই জন্যেই ওই ওই সিনেমাটা খুব প্রিয় এবং ভালো লাগে তাই আমার মনে হয় যে এখান এই সিনেমাটা প্রত্যেক শিক্ষকেরই দেখা উচিত দেখে অনেক কিছু শেখা উচিত ওই সিনেমাটা থেকে তো সিনেমাটা আমার খুব ভালো লাগে এই জন্যে যে ওখানে শিক্ষক শিক্ষক খুব ভালো অভিনয় করেছিল এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে আর প্রতিটা শিক্ষকদেরই এটা শেখা উচিত বা জানা